আমি কীভাবে মনে করি যে প্রযুক্তি আমাদের শেখার এবং শিক্ষিত করার উপায় পরিবর্তন করছে সেগুলো হল যেমন আমি যেভাবে মনে করি যে প্রযুক্তি আমাদের শেখার বা শিক্ষিত করার উপায় পরিবর্তন করেছে যেগুলি হল যেমন প্রযুক্তির মাধ্যমে আগে আমরা যে টিউশন যে পড়তাম যে টিউশনে একটি মাস্টারের কাছে বা মাস্টার মশাইয়ের কাছে না গেলে পড়তে পারতাম না বা কোনো কিছুর জন্য অসুবিধা হলে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা সেখানে পড়তে যেতে পারতাম না কিন্তু এখন সেক্ষেত্রে খুবই সুবিধা হয়েছে কারণ এখন অনলাইনে ক্লাস করা যায় এবং কলেজ বন্ধ থাকলেও যে অনলাইনে ও কলেজ বা স্কুল বন্ধ থাকলে অনলাইনে ক্লাস করে সেক্ষেত্রে আমাদের প্রযুক্তি আমাদের শেখায় এবং শিক্ষিত করার উপায় পরিবর্তন করেছে অনলাইনে ক্লাসের মাধ্যম এবং এছাড়াও ইত্যাদি যেসব জিনিসগুলো রয়েছে যে প্রযুক্তির মাধ্যমে ইউটিউবে নানা রকম ভিডিও করে মানুষ আপলোড করছে এবং তাদের নানা এবং সাধারণ মানুষের নিজস্ব দরকার হলে যে সেই বিষয়ে সার্চ করলে ভিডিও সমেত সব কিছু তথ্য বেরিয়ে আসে এবং গুগুলে যা কিছু ছোটখাটো প্রশ্ন বা ইত্যাদি জিনিসের জন্য কোনো সার্চ করা হলে ছোটখাটো জিনিস সব সবের উত্তর গুগুল দিয়ে দেয় এইক্ষেত্রে মানুষের প্রযুক্তির মাধ্যমে মানুষের সুবিধা হচ্ছে